হ্যালো প্রিয়া নাকতলায় একটা নতুন চাউম্যান খুলেছে হ্যাঁ হ্যাঁ আমি খাবার অর্ডার দেবো ভাবযিলাম দুপুরবেলাতে কেমন কী রেটিং আছে একটু বল তো আচ্ছা আচ্ছা আচ্ছা কেমন কোয়ান্টিটি হয় মানে দেয় ভালোই আচ্ছা আর কোয়ালিটি ওটাও ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে জানাবো তাহলে কেমন লেগেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি